ঘুরতে যাবার সময় আমরা সাধারণত বাইক কার বাস বা ট্রেনে যাই আমার মনে আছে আমি একবার দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম সেখানে যাবার সময় আমি জলপাইগুড়ি থেকে এনজেপি অবধি ট্রেনে করে গিয়েছিলাম তারপরে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন থেকে নামি তখন বাজে সকাল সাড়ে নটা তারপর সেখানে আমরা একটা গাড়ি ভাড়া করি তারপর সেই গাড়িতে করে সবাই মিলে দার্জিলিং যেতে শুরু করি জীবনে প্রথমবার আমি পাহাড়ে গিয়েছিলাম প্রথমবার যখন পাহাড়ে ঢুকছিলাম আমার খুব আনন্দ হচ্ছিলো গোটা রাস্তাটা আমরা খুব আনন্দ করে গিয়েছিলাম প্রায় চার ঘন্টা মতো সময় লেগেছিল তারপরে দার্জিলিংয়ে পৌঁছোলাম দুইদিন ছিলাম দার্জিলিংয়ের যে মেন মেন ঘোরার জায়গাগুলো ছিল সেই সবগুলো ঘুরেছিলাম সেটা ছিল আমার জীবনের প্রথম ভ্রমণ তাই এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্মৃতিময়